হ্যাঁ বলুন হুম ভালো আছি আপনি কেমন আছেন ও কেন ও ঠিক আছে থাকবে তাহলে হ্যাঁ হ্যাঁ সে ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন দিয়া আজকাল মোটামুটি ভালোই করছে পড়াশুনা না ওখানে এখানে অতটা দুষ্টুমি করে না এখানে মোটামুটি শান্তই থাকে হ্যাঁ বাচ্চাদের সঙ্গে ভালোভাবেই খেলাধুলা করে পড়াশোনাও করছে না টিফিনও খায় মোটামুটি হুম হুম ঠিক না না ঠিকই করেছেন জেনে নিয়েছেন বা বলেছেন ভালই হয়েছে এখানে থাকবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ সে করা যাবে কিন্তু কোন সময়টায় আপনার হলে হবে সন্ধ্যের দিকে হলে অসুবিধা কিছু নেই হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখবো হুম আচ্ছা সাতটা থেকে হলে অসুবিধা আছে কি তাহলে ছটার দিকে সাবজেক্ট বলতে বাংলা আর ইংরেজি অঙ্ক এগুলোই দেখাবো আচ্ছা যদি বলেন তো সেটাও একটু দেখিয়ে দেবো হুম ঠিক আছে হুম